আমি কাস্টমার বলছি ম্যাডাম আমি একটা ব্লাউস কাটাব তিরিশ সাইজ আপনার কাছে সেম নেই আমি বাইরের ছিট থেকে কাটাব তা আপনি কত করে নেন দেন কাটিয়ে নিয়ে দুশো টাকা আমি একটা ডিজাইন কাটাব হ্যাঁ পুজো আছে একটু ডিজাইন টিসাইন না কাটালে আমি বুধবারে যাব হ্যাঁ তাহলে ঠিক আছে রাখছি অ্যাঁ